আমার প্রিয় ট্রেক হাইক ছিল আমি একবার আমার বন্ধু বান্ধবীদের পাঁচজন নিয়ে আমরা একটা পাহাড়ে গিয়েছিলাম সেখানে আমরা সবাই মিলে গিয়ে খুব মজা করেছিলাম সেখানে পাহাড়ে উঠেছিলাম পাচঁজনে মিলে খুব মজা করেছিলাম তারপর সেখানে আমরা যাবার সময় খুব মজা করেছিলাম সেখানে গিয়ে আমরা দুদিন ছিলাম সেখানে সেখানে রাত কাটানো সেখানে সারাদিন ঘোরা ফেরা আমরা খুব মজা করেছিলাম সেই পাহাড়ে উঠার সময় মজা করেছিলাম নামার সময় মজা করেছিলাম এইরকমভাবে আমাদের পাঁচজন দুদিন কীভাবে কেটে গিয়েছিলো আমরা বুঝতেই পারি না সেখানে আমরা গিয়ে দুদিন কাটিয়েছিলাম